কিছু স্থানীয় মিডিয়া আউটলেট বা তথ্যের উৎস যেগুলি পশ্চিম বর্ধমান জেলার জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে বাংলার আবাস যোজনা এসটি বৃদ্ধা বয়েস পেনশন সেটা মানুষজন মিডিয়া মাধ্যমে বা সংবাদের মাধ্যমে জানতে পারে আমার স্থানীয় কোন সংবাদপত্র নেই এমনই একটা লোকাল চ্যানেল আছে যেখানে আমরা আসানসোলের খবর পেয়ে থাকি